বাজারে রকমারি রেডিমেড জামাকাপড় পাওয়া যায় তার সাথেই পাওয়া যায় ছিট কাপড় তাও রকমারি এবং রেডিমেড জামাকাপড় মানুষজন কিনতে বেশি পছন্দ করে তার কারণ হিসাবে যদি আমরা দেখি তাহালে দেখতে পাবো যে রেডিমেড জামাকাপড় কেনার পর ঝামেলাটা কম যেখানে ছিট কাপড়ের ক্ষেত্রে পরিমাপ দেওয়া ছিট কাপড় সংগ্রহ করা সেটাকে দর্জির কাছে দিয়ে যাওয়া এবং তারপরে একটি খরচা সেই সব কিছু মিলিয়ে এই ঝামেলা থেকে বহির্ভূত হওয়ার জন্য রেডিমেড জামাকাপড়ই মানুষজন বেছে নিয়ে থাকেন কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ আছেন যারা রেডিমেড জামাকাপড়ের তুলনায় কেনা কেনার তুলনায় ছিট কিনে বানিয়ে বা বুনে জামাকাপড় পরতে বেশি পছন্দ করে তার কারণ হিসাবে যদি আমরা দেখতে যাই তাহালে দেখবো যে রেডিমেড জামাকাপড়ের প্রথম সমস্যা পরিমাপগত কারণ রেডিমেড জামাকাপড় বানানো হয় একটি আন্দাজের ওপর একটা ধরে নেওয়া পরিমাপের ওপর কোনো সঠিক পরিমাপ মানুষের থাকে না তাই যখন সে রেডিমেড জামাকাপড় কেনা হয় কিছু মানুষের গায়ে সেটা সঠিকভাবে লেগে গেলেও বেশিরভাগ মানুষকেই সেটিকে আবার দর্জির কাছে নিয়ে যেতে হয় তার গায়ের পরিমাপে আনার জন্য দ্বিতীয় সমস্যা যদি আমরা দেখতে যাই তালে সেটা হবে নকশাগত সমস্যা কোনো কোনো রেডিমেড জামাকাপড়ে হয়তো নকশা সুন্দর কিন্তু রঙ সুন্দর নয় আবার হয়তো নকশা এবং রঙ দুটোই সুন্দর কিন্তু সেটি পরিমাপে আর পাওয়া গেল না সেই সময়ে কেনা ছিট কাপড় দর্জিকে দিয়ে নিজের পছন্দ মতো নকশায় বানিয়ে নেওয়া এবং নিজের পরিমাপে যেটা কিনা নিজের দেহে সব থেকে সুন্দর লাগে তা সেটাই মানুষ বেশি পছন্দ করে থাকে এই জন্যই বেশ কিছু মানুষ সোয়েটারের ক্ষেত্রে বোনা সোয়েটার এবং জামাকাপড়ের ক্ষেত্রে কেনা এবং বানানো জামাপড় বেশি পছন্দ করে থাকে